নমস্কার স্যার আমি সম্প্রতি কিছু দিন আগে আপনাদের একটি ক্যাব নিয়েছিলাম এবং আপনাদের ক্যাব থেকে নামতে গিয়ে আমার মোবাইলটা এবং ওয়ালেটটা ফেলে এসেছি আপনাদের গাড়িতেই আপনাদের ক্যাব ড্রাইভারকে কল করে ফিরে আসতে বলেছিলাম কিন্তু ফের সেটি ফিরে আসে নি আমি চাই আপনাদের ওই ক্যাব ড্রাইভারকে যেন খুব শিগ্রী আমার বাড়িতে এসে আমার যে পণ্যটি দিয়ে যায় এবং নায়তো আমার মোবাইলের যে সমস্ত জরুরি আমার শংসাপত্রগুলি রয়েছে সেগুলি আমি হারিয়ে ফেলবো অথবা আপনাদের ঠিকানাটি আমাকে জানাবেন আমি নিজে গিয়ে আপনাদের ড্রাইভারের কাছ থেকে আমার মোবাইলটি এবং ওয়ালেট ব্যাগটি নিয়ে আস